হ্যাঁ বলুন কে বলছেন আচ্ছা হ্যাঁ বলুন ও আমি একটু এই বাইরে আছি আর কর্মচারীরা তো ওখানে রয়েছে নেই আচ্ছা আচ্ছা আচ্ছা বলুন আচ্ছা আচ্ছা

আচ্ছা ওইটা আপনি এই আমাদের পেট্রোল পাম্প থেকে বেরিয়ে যে সোজা রাস্তাটা আছে সেই দিকে সোজা যাবেন সোজা গিয়ে ডান দিকে ঘুরবেন ডান দিকে গিয়ে দেখবেন একটা স্কুল আছে স্কুলটা স্কুলটার পাশ দিকে যাবেন যে রাস্তাটা পেরিয়ে আসছে গিয়ে পাশ দিকে গিয়ে তারপরে একটা দেখবেন পার্ক আছে পার্কের সামনেই একদম ওইখানে হ্যাঁ হ্যাঁ না না আপনি বলুন তারপরে আমি বলছি

হ্যাঁ এইখানে খুবই জাগ্রত এইখানে তো প্রচুর লোকজন আসে পুজো দিতে আর মানে এইখানে মানুষ হচ্ছে যদি কেউ মানত করে কেউ যদি কিছু হয়তো বলল যে এটা মানে আমার মানে হয়তো হওয়ার জন্য প্রার্থনা করে না কোনো কিছু একটা সাকসেস করার জন্য তো সাকসেস হয় মানে ওখানে যে প্রার্থনাটা যে করবে সে বিফলে যাবে না বুঝলেন হুম আচ্ছা হ্যাঁ হুম হুম

না না অবশ্যই এখানে যখন এসেছেন আর একটু বেশি দূর নয় তো ওই তো সোজা গিয়ে ওই তো স্কুলটা ওইখানটাতে গিয়ে স্কুলের ওইখানে গিয়ে কাউকে জিজ্ঞাসা করবেন না ওইখানে পাশাপাশি দোকানও তো আছে স্কুল থেকে সামনেই একদম হুম হ্যাঁ হ্যাঁ পার্কটার ওখানে ওই স্কুলটা থেকে বেরিয়েই পার্কটা পার্কের পাশেই একদম কোনো মানে অসুবিধা কোনো কিছু নেই আর নইলে আমাকে ফোন করবেন যদি অসুবিধা মনে হয় আর অবশ্যই মন্দিরটায় মন্দিরটায় গিয়ে একটা পুজো দিয়ে আসবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখা করে যাবেন আমি একটু প্রসাদও খাব আমারও অনেকদিন যাওয়া হয়নি পুজো দেওয়া হয়নি একটু তাহলে প্রসাদও পাব ঠিক আছে

আচ্ছা আচ্ছা হ্যাঁ ফোন করবেন অবশ্যই ফোন করবেন হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ হুম